খেলাধুলো মানুষের অনেকটাই চাপমুক্ত করে দেয় এবং উপভোগ্য পথ প্রদান করে যে সমস্ত মানুষ সারা দিন কাজ করে থাকেন সেই মাঠের কাজ হোক বা অফিসে কোনো অফিসিয়াল কাজই হোক না কেন মানুষ যতটা পরিমাণ স্ট্রেসেতে থাকে বা যতটা পরিমাণ কষ্টতে থাকে যখন তারা খেলার মাঠে আসে এবং খেলতে নামে তারা তাদের জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট প্রায় ভুলে গিয়ে খেলার মধ্যে মিলে যায় এর ফলে তাদের শরীর অনেকটাই আরাম পায় এবং মাথাতে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো থাকে কিছুক্ষণের জন্য হলেও তারা সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোর থেকে রেহাই পায় এবং তাদের জীবনটাকে চাপমুক্তভাবে সেই খেলার মধ্যে প্রদান করতে পারে এবং সেই খেলার মাধ্যমে তারা যদি ভালো খেলতে পারে নানা ধরনের হাসি মজা তাদের বন্ধুদের সাথে আলাপ কথাবার্তার মাধ্যমে তারা এই খেলাটাকে উপভোগ করে এবং খেলাও তাদেরকে চাপমুক্ত থাকতে সাহায্য করে এবং জাতি ধর্ম বর্ণ ও নির্বিশেষে সকলকে একত্রিত হতেও সাহায্য করে এবং একসাথে মিলেমিশে খেলাধুলোর মাধ্যমে তাদের সমস্ত রকম চিন্তা ভাবনা বা অন্যান্য যে সমস্ত তাদের খারাপ সময় চললেও বা নানা ধরনের স্ট্রেসের মধ্যে থাকলেও সেই সমস্ত জিনিসগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যেতে সাহায্য করে তাদেরকে চাপ মুক্ত করে